আপনি কে বলছেন বলুন হ্যালো হ্যাঁ বলুন কী চাল নেবেন আমার তো চালেরই দোকান চালেরই ব্যবসা করি আমি বিভিন্ন ধরনের চাল পাওয়া যায় আপনি কোন চালের কথা বলছেন বলুন হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে দশ কিলো বলতে দেখুন আমি তো এখানে একজন মানে খুচরো বিক্রেতা নই আমি পাইকারি ব্যবসা করি তো সেই ক্ষেত্রে লুজ চালটা দেওয়া আমার পক্ষে খুব কঠিন ব্যাপার তো আপনাকে যদি নিতে হয় মানে বস্তা হিসাবে নিতে হবে প্যাকেট হিসাবে নিতে হবে নইলে তো আমি দিতে পারব না এবং আমার কাছে দামও খুচরার থেকে অনেকটাই কম পাইকারি দামেই আমি এটা সাপ্লাই দিই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাম পড়বে বলতে আপনার ওইটা যেটায় এমনি খুচরো বিক্রি হয় সেটা এক কিলো একশো দশ টাকা করে পড়ে তো আমি পাইকারি দামেই দিই একশো টাকা হিসাবে দিই মানে পঁচিশ কিলো চাল রয়েছে তো তাহলে পঁচিশশো টাকা একদম একদম নাম্বার ওয়ান চাল আপনি ওর জন্যই তো আমার দোকান থেকে সবাই নিয়ে যায় আপনি নিশ্চয়ই যার কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়েছেন নিশ্চয়ই তার কাছে খোঁজ করেই নিয়েছেন আপনি একদম সঠিক জায়গাতেই ফোন করেছেন কোনও খাদ নেই কোনও কিছু মেশানো জিনিস পাবেন না পাউডার মেশানো পাবেন না একদম ফ্রেশ চাল সুগন্ধী চাল একদম আপনার অনুষ্ঠান বাড়িতে যারা আমন্ত্রিত হবে তারা খুব নাম করবে আপনি নিয়ে দেখুন হ্যাঁ পাঠিয়ে দেব আপনার ঠিকানাটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং আপনার অনুষ্ঠান বাড়িটা কবে ওটাও তারিখটা একটু দিয়ে দেবেন আমি আপনার বাড়িতে পাঠিয়ে দেব লোক দিয়ে আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করবেন আপনি আপনার নাম ঠিকানাটা একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন এখন তো আমি দেখতে পারব না দোকানে খুব ভিড় আছে ব্যস্ত আছি আর তাহলে পেমেন্টটা আপনি কীভাবে করবেন পেমেন্টটা না পে পেমেন্টটা তো আপনি দেবেন আপনি কিছু অ্যাডভান্স একটু দিয়ে যান আর যে ছেলেটা আপনার বাড়িতে ডেলিভারি দিতে যাবে বাকিটা তাকে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ অবশ্যই ভালো হবে যদি আপনি চালের কোনও খুঁত পান আপনি এক কাজ করবেন বস্তাটা কেটে কিছুটা আগে দেখে নেবেন ব্যবহার করবেন বাকিটা খরচ করবেন না বস্তার মুখ বেঁধে আমার দোকানে ফেরত দিয়ে দেবেন দরকার হলে আমি চেঞ্জও করে দেব হ্যাঁ ঠিক আছে রাখুন হ্যাঁ রাখুন হ্যাঁ ঠিক হ্যাঁ পাঠিয়ে দেব